আমি আমার পোষ্ট গ্রাজুয়েট পড়াশোনা কমপ্লিট করার পরে আমি বাগান তৈরি করার চিন্তাভাবনা নিই আমার বাড়ির সামনে অনেকটা খালি জায়গা পড়ে ছিল সেই জায়গাতেই আমি বাগান তৈরি করার কথা ভাবলাম এই বাগানের মধ্যে আমি অনেক রকমের গাছগুলি লাগিয়েছি নানা ধরনের ফলের গাছ সাথে ফুলের গাছও লাগিয়েছি ফলের গাছগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম জাম কাঁঠাল লিচু এই ফলগুলি সাধারণত আমরা সকলেই বাজার থেকে খুব চড়া দামে কিনতে হয় আমাদের সেই চড়া দামের যাতে না কিনতে হয় সেই কারণেই আমি আমার বাগান তৈরি করেছিলাম নিজে তাছাড়া নানা ধরনের ফুলের গাছ যেগুলি লাগিয়ে ছিলাম ফুলগুলি আমাদের বাগানের সৌন্দর্য বাড়িয়ে থাকে অনেক পরিমাণে সেই ফুলগুলির জন্য বাগানটিকে দূর থেকে অথবা কাছ থেকে অনেক আকর্ষণীয় লাগে দেখতে আর যে সমস্ত ফলের গাছগুলি তাছাড়া আরো অন্যান্য যে সমস্ত গাছগুলি লাগিয়েছিলাম সেগুলি আমাদের নানা ধরনের ফুল বা ফল প্রদান করে থাকে বাগান পরিচর্যা করার জন্য নিয়মিত মাটি খুঁড়ে মাটির উপর রাখতে হয় এবং যে কোনো ফলের গাছে নানা ধরনের পোকামাকড় তো লাগতেই থাকে পোকামাকড় থেকে গাছগুলিকে রক্ষা করার জন্য নানা ধরনের কীটনাশক ওষুধ বা সার প্রয়োগ করতে হয় সেই সারগুলি আমি বাজার থেকে কিনে আনে কিনে আনার পরে সেগুলি গাছের মধ্যে নির্দিষ্ট পরিমাণে জল দ্বারা গুলে সেই প্রয়োগ করে থাকি যাতে পোকামাকড়গুলি নষ্ট হয় এবং গাছগুলি আমাদের সহজেই খুব সুন্দর ফল এবং ফুল প্রদান করতে পারে